আমি জীবনানন্দের লেখা যেই বইটি কিনেছি ফ্লিপকার্ট থেকে অনলাইনের মাধ্যমে মাল্যবান বইটির নাম উপন্যাসটা খুবই ভালো সেই বিষয়ে আমার কিছুই বলার নেই কিন্তু বইটি যে অবস্থায় প্যাকেট করা হয়েছে মানে প্যাকেটিং সিস্টেমটা মানে খুবই বাজে ছিল মানে বাজে রকম মানে নিম্ম মানের ছিল কারণ সেক্ষেত্রে আমার প্রথমের দুটো পাতা খুব মুড়ে আছে এবং প্রিন্টটাও খুব একটা ভালো নয় দু তিন পাতা প্রিন্ট কিচ্ছু মানে কিচ্ছু লেখা নেই এবং আমি কিছু বুঝতে পারিনি যে ওই তিনটে পাতায় কী লেখা আছে সেক্ষেত্রে আমাকে আবার অনলাইনের মাধ্যমে গুগল্ থেকে পিডিএফ নামিয়ে ওই তিনটে পাতা পড়তে হয়েছিলো এটাই আমার খুব খারাপ লেগেছে